আমি এবার দার্জিলিং যখন বেড়াতে চাই সেখানে দেখি ওখানকার যে সাধারণ যে উপজাতিগুলো রয়েছে লেপচা গোরখা এই সমস্ত যে উপজাতিগুলো দেখেছিলাম তো উপজাতিগুলো রাত্রেবেলা দেখলাম হঠাৎ তারা আকাশের দিকে সবাই গ্রামের মানুষ সমবেত হয়ে এক জায়গায় উপর দিকে আকাশকে লক্ষ্য করে সবাই প্রণাম করছে তো ব্যাপারটা আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছিলো যে তাই তো এরা কী করছে উপরে তো পরে আমি জানতে পারি তারা নাকি আমাকে এই ইনফরমেশানটা আমাকে জানায় যে ওনারা জানিয়েছেন যে উপরে যদি আমরা গ্রামের মানুষ সব একসঙ্গে প্রণামটা করি তাহলে উপরের দেবতার তাদের উপর আশীর্বাদ বর্ষণ করবেন কোনো রুষ্ট হবেন না তো সেটা একটা আমার কেমন যেন লেগেছিল যে তাই তো এখন আমরা বর্তমান দিন সায়েন্টিফিক বৈজ্ঞানিক যুগে বাস করছি অথচ মানুষের কুসংস্কার যায়নি এখনও আকাশের দিকে তাকিয়ে সবাই প্রণাম করছে এবং কী দেখলাম যে ছোঁয়াছুঁয়ির একটা ওটাও একটা বৈষম্যতা লক্ষ্য করি ছোঁয়া ছুঁয়ি যে আমি যে বেড়াতে গেছি আমরা পাঁচজন বন্ধু মিলে তো আমাদেরকে ওরা অনেকটা একশো হাত দূর থেকে মনে হচ্ছে যেন সমস্ত কিছু দিচ্ছে একটু জল চাইলেও সে বোতলে জল দিচ্ছে কিন্তু সে অনেক দূর থেকে তাই তো আমি বলি কী ব্যাপার তা আমি পরে বুঝতে পারাম যে ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার রয়েছে ছুঁয়ে দিলে হয়তো তাদের অমঙ্গল হতে পারে কী এরকম একটা ব্যাপার রয়েছে যাই হোক এই সমস্তগুলোই আমি সম্মুখীন হয়েছিলাম